সাধারণত লোকেরা বা যে কেউ যখন প্রথম ছবি আঁকা শুরু করে তখন তার প্রথমেই অনেক কিছুতেই ভুল করে থাকে যেমন ধরুন পেন তারা যখন ছবি আঁকা শুরু করে প্রথমেই তারা পেন্সিল দিয়ে যখন কোনো একটা আঁকার শুরু যখন শুরু করে তখন কোনো একটা গঠন কাঠামো বা পরিকাঠামো যখন তারা তৈরি করে তখন তারা শুরুতেই পেন্সিলেই ভুল করে এবং পেন্সিল থেকে তারা যখন আস্তে আস্তে ভুল করতে শুরু করে পেন্সিলে ভুল হয়ে গেলে তারা তখন রাবার দিয়ে পুছে নেয় এবং পেন্সিল নাহলে ঠিক করার পরেও তারা যখন রঙ বা কালার দিয়ে যখন ইউস করে তখন ইউস করার পর যখন কালার অন্য কোনো জাগায় ভুল ত্রুটি থাকে বা ভুল জাগায় ভুল রঙ দিয়ে দেয় তখন সেটাকে এড়ানোর জন্য তারা হয়তো কোনো জায়গায় গাছ এঁকেছে গাছটাকে গাছটা ঠিকঠাক করে হয় নি তখন সেটা গাছটাকে একটু হয়তো অন্য কিছু করে সেটাকে ঘাস বা অন্য কিচু হয়তো সেখানে বসিয়ে দিলো তাছাড়াও আরো প্রথম থেকে যখন কেউ ছবি আঁকে তাদের সব সময়ই ভুল ত্রুটি একটু আধটু হয়েই থাকে কারণ প্রথমেই কেউ ভালো তেমন ছবি আঁকতে পারে না তাই একটু আধটু ভুল ত্রুটি তারা করে ফেলে এবং সেইটাকে তারা এড়ানোর জন্য অন্য জায়গায় অন্য কিছু বসিয়ে নেওয়ার চেষ্টা করে যাতে করে মানুষের চোখে অতোটা খারাপ ছবিটা না লাগে যতোটা খারাপ তারা এড়াতে যায় সেই চেষ্টাই তারা করে এবং একজন ভালো শিল্পী হতে গেলে বা ভালো চিত্রকার হতে গেলে তার সমস্ত স্যারেদের কথা শুনতে হয় বা সমস্ত লোক বা বয়েসে বড়োরা কী বলতে চাইছে সেটাকে ভালো করে শুনে আস্তে আস্তে প্র্যাকটিস করে স্যারেদের কথা শুনে স্যারেদের মতে চলে প্র্যাকটিস করতে করতে তারা এক দিন ভালো শিল্পী হতে পারে কারণ কোনো ভালো শিল্পীই প্রথম থেকে বড়ো শিল্পী হয়ে যায় না